নির্বাচনের সময় আমি যে সমস্যার সম্মুখীন হয়েচি সেটা হলো দূরবর্তী নির্বাচনী বুথ আমার বাড়ি থেকে নির্বাচনী যে বুথটা হয়েচে সেটা বেশ কিচুটাই দূরে আর দূরে বলতে গেলে আমার বাড়িতে তো কোনো গাড়ি নেই যদি গাড়ি থাকতো তাহলে খুব একটা সমস্যা হতো না গাড়ি বলতে গেলে মটরবাইকের কথাই আমি বলছি এমন খুব দূর যে কোনো চার চাকা বা ভাড়া করে যেতে হবে তা না সামান্য মোটর বাইকেই হয়ে যায় আর আমাকে বাইক নেই বলে আমার সমস্যা হয়েছে আমাকে পায়ে হেঁটেই অতো দূর যেতে হয়েছে গিয়ে আবার তো নির্বাচনের সময় তো কী রকম তো লাইন পরে এবারে অতোখানি লাইন দিয়ে তারপরে আমি যখন ভোট দিয়েছি তখন বেশ অনেকটাই সময় হয়ে গেছে এবারে কী হয়েছে সমস্যা প্রচণ্ড খিদে পেয়েছে তার উপরে শরীরটাও ভালো লাগছিলো না রোদের সময়ে গেছি এরপরে ওই রোদ মুখে খিদে নিয়ে বাড়ি ফিরেছি এতো শরীর অসুস্ত হয়ে গেছিলো ওই যদি নির্বাচনী বুথ আমার একটু সামনা সামনি হতো তাহালে আমার একটু সুবিধা হতো কেননা যাদের গাড়ি আছে তাদের হয়তো দূরে হলেও কোনো অসুবিধা হয় না আমার কিন্তু খুবই অসুবিধা হয় ওই জন্য চাই যে একটু সামনা সামনি যে স্কুলগুলো আছে ওই স্কুলগুলোতে যদি নির্বাচনী বুথ হতো তাহলে কী সুন্দর টুক করে গিয়ে ভোট দিয়ে চলে আসতে পারতাম আর এমনি অন্য কোনো আমার সমস্যা তৈরি হয় নি আমাদের এইখানে সেরকম কোনো গুন্ডারাও সমস্যা করে না আর ভোট কারচুপির কোনো ব্যাপার নাই খুব শান্তিপ্রিয় আমাদের ভোট হয় আমি অন্তপক্ষে কোনো বারে গিয়ে সেই রকম কোনো কিছুতে পরি নি এমনি আমার যেটা সমস্যা সেটা হলো ওই হেঁটে অতোটি রাস্তা যেতে হয় এটাই ওইটুকু একটু ভালো হয়ে গেলেই ব্যাস কাছাকাছি হয়ে গেলে আমার আর কোনো সমস্যা থাকবে না